হ্যালো এটা কি আমিনা রেস্তোরাঁ আচ্ছা আমার পঞ্চাশ প্লেট বিরিয়ানি লাগবে আমি কি বিশেষ কিছু ছাড় পেতে পারি যদি দিতে পারেন তাহলে আমাকে একটু ফোন করবেন হলে আমি আটটার মধ্যে আমার ডেলিভারি দিতে হবে যদি দিতে পারেন তাহলে আমাকে একটু ফোন করে জানাবেন হ্যাঁ আমি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখেছি সেখানের তুলনায় আপনাদের এখানে দেখলাম একটু ভালো ফেসিলিটি পাব সেই জন্য আপনাদের কাছে ফোন করেছি তো দেখুন যদি আটটার মধ্যে দিতে পারেন তাহলে একটু ফোন করবেন